পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্র স্থানীয় সম্প্রদায় বা সমাজের সাথে বিভিন্নভাবে জড়িয়ে যেত সেটা শিক্ষা প্রচারের মাধ্যমে সেটা আনুষ্ঠানিকভাবে সেটা প্রবৃত্তিভাবে দেখুন বিভিন্ন ধরনের সম্প্রদায়ের মাধ্যমে একটা মিথস্ক্রিয়া সুযোগ তৈরি হয় এবং সম্প্রদায়ের মধ্যে অংশগ্রহণের একটা সুবিধা তৈরি হয় যেটা পশ্চিমবঙ্গের স্থানীয় সম্প্রদায় সমাজের সাথে বিশেষভাবে জড়িত এছাড়া শিক্ষাগোচর আমরা শিক্ষার মাধ্যমে সবকিছু লাভ করতে পারি তাই এইভাবে যোগাযোগ ইঙ্গিত প্রভৃতি এইগুলো আমরা লাভ করে থাকি তাই শিক্ষা প্রচারের ক্ষেত্রে এটা আমাদের কাছে অনেক বড় প্রভাব ফেলে এছাড়া প্রবৃত্তি ফোলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলোও কিন্তু স্থানীয় সম্প্রদায়ের সাথে সমাজকে ভালোভাবে জড়িয়ে রাখে তাই আমি মনে করি সব কিছুর সাথে এই আনুষ্ঠানিক বা শিক্ষা প্রচার প্রভৃতি প্রভাব সবকিছুই একসাথে করা উচিত